কে বলছেন ম্যাডাম আমি ব্যাঙ্ক থেকে বলছিলাম বলছি যে আমাদের কিছু নূতন স্কিম এসেছে পার্সোনাল লোনের ওপরে আপনি কি নিতে ইচ্ছুক কত টাকার লোন দরকার আপনার বলুন কত টাকা প্রয়োজন আপনার পঞ্চাশ হাজার টাকার লোন নেবেন তো কত দিনের জন্য নেবেন বলুন কত দিনে আপনি পরিশোধ করবেন লোনটা ও আচ্ছা কমে আপনি কি এক বছরের মধ্যে পেমেন্ট করে দিতে পারবেন পুরো টাকাটা না দু বছর মাসে মাসে আপনাকে দিতে হবে মাসে মাসে ম্যাডাম আমাদের তো এটা ব্যাঙ্ক থেকে লোন এটা তো মাইক্রো ফাইনান্স নয় ব্যাঙ্ক থেকে ডাইরেক্ট ফোন করা হয়েছে আপনাকে তো এরকম মাসে মাসেই আপনাকে পেমেন্ট করতে হবে সপ্তাহে হবে না এবারে আপনি টাকাটা সপ্তাহে সপ্তাহে জমিয়ে রাখবেন জমিয়ে রেখে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তাহলে প্রতি সপ্তাহে সপ্তাহে টাকাটা আপনি অ্যাকাউন্টে জমা করে দেবেন আর অ্যাকাউন্ট থেকে ডায়রেক্ট আপনার ই এম আই টা কাটা হয়ে যাবে তাহলে তো সুবিধা হবে আপনার হ্যাঁ ব্যাঙ্ক থেকে আপনার যে অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই আপনার কেটে নেবে ডায়রেক্ট আর আপনার সুবিধে মতো আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে এসে টাকাটা জমা করে দিবেন ব্যস মাসে একবারই আপনার কাটবে যোগাযোগ করবো বলতে আপনি কালকে কালকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড নিয়ে চলে আসুন দু কপি ছবি এখানে তাহলে ফমটা ফিলাপ করিয়ে দেবো ফমটা ফিলাপ করিয়ে দিয়ে সই স্বাক্ষরগুলো করে দেবেন কালকেই অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের তাহলে আপনার কালকেই আপনি টাকা পেয়ে যাবেন তাহলে পার্সোনাল লোন হবে আপনার অ্যাকাউন্টে ওইটা একটা লোন অ্যাকাউন্ট আপনার তৈরি হবে আপনার সেই লোন অ্যাকাউন্টে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট সেখান থেকে আপনার ই এম আই টা ওই লোন অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে আপনার ই এম আই টা কালকে ব্যাঙ্কে আপনি দশটার সময় অফিস খুল মানে ব্যাঙ্ক খুলবে তাহলে তখন চলে আসুন ডকুমেন্টসগুলো নিয়ে সব ঠিক আছে ঠিক আছে রাখছি তালে